আমি বাঙালি আমি বাংলা ভাষা জানি আমি যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাই তখন আমাদের খুব সমস্যার সন্মুখে পড়তে হয় যখন আমি হোস্টেলে যাই তখন তাদের ভাষায় কথা বলতে পারি না তখন সমস্যা সম্মুখীন হতে হয় তখন আমরা বিপদেও পরি কেননা আমরা তাদের ভাষা বুঝতে পারি না আবার যখন কোন দোকানে যাই সেখানকে যেও তাদের ভাষা বুঝতে পারি না সেখানে গেলেও সমস্যার সমাধান হয় কেননা আমরা বাংলা ছাড়া আর অন্য ভাষা কিছুও বুঝতে পারিনা তার জন্য আমাদের জেনের সব ভাষাই আমাদেরকে কথা বলতে জেনে রাখা দরকার বাংলা ছাড়াও আরও হিন্দি উর্দু ইংরেজি সব কিছুরই প্রয়োজন আমাদের